আমাদের গ্রামে অনেক কিছু ব্যবসা আছে সবাই যে যার মতো করে ব্যবসা করে অনেকের কাছে আছে স্টেশেনারি দোকান অনেকের কাছে রেস্টুরেন্ট আছে অনেকের কাছে ব্যবসা করার জন্য ভুসিমাল দোকান আছে অনেকের কাছে অনেকটা লোকের কাছে স্বাভাবিক রাস্তায় রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে মশলা মুড়ি চপ তেলেভাজা যাবতীয় জিনিস বিক্রি করেন এবং তাছাড়াও এখানে অনেক ব্যবসা বিউটি পার্লার আছে টেলারিংয়ের ব্যবসা আছে স্বাভাবিকভাবে বেশীরভাগ এখানে ব্যবসাটা আছে মিষ্টি দোকান বেশী তারপরে খাবার দোকান এই ব্যবসাগুলো আমাদের এখানে খুব চালু আছে তারপরে এখানে ইন্টারনেটের সেবা আছে সাইবার ক্যাফে আছে অনেকে এই ব্যবসাগুলো করে সফলভাবে উপকৃত হয়েছে